আমি আজ সন্ধ্যে সাতটার সময় দার্জিলিং মোমো সেন্টার থেকে এক প্লেট চিকেন মোমো ও দুটি চিকেন বার্গার অর্ডার করেছিলাম ডেলিভারিটি আসতে আনুমানিক কত সময় লাগবে তা জানতে চাইছি